আমার একটি পোষা কুকুর আছে যার নাম টমি এবং সে অনেক দিন থেকে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সে আমার কাছে আছে আমি তাকে খুবই ভালোবাসি এবং তার নাম তো টমি দিয়েছি সবাই এটা বলে ডাকে আমি তাকে মিষ্টি বলে ডাকি না আমার মিষ্টি নামটা খুব পছন্দ সে পুরো মিষ্টির মতো দেখতে এবং মিষ্টির মতো আমার সাথে ব্যবহার করে এবং সে এতোটাই মানুষের কথা বোঝে যে তাকে যদি শুতে বলা হয় সে শুয়ে পড়বে তাকে যদি স্নান করতে বলা হয় সে স্নান করবে এবং আমার কুকুর এই কারণে ভালো লাগে মানুষ তো দু দিন তার যদি কেউ সাহায্য করে সেটা দু দিনের মধ্যে ভুলে যাবে বা কেউ যদি কারো অনেক কিছু ভালো করে তার একটা খারাপ দেখে সে তাকে ভুলে যাবে কিন্তু কুকুর সেটা করে না কুকুরকে যদি একবার তুমি খেতে দাও তাহলে কুকুর সারা জীবন সেই সাহায্যটা মনে রাখবে এবং এই জন্য আমার কুকুরকে খুব ভালো লাগে এই জন্য আমি কুকুর পুষি